হ্যাঁ আমার এক বছরের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা আমি আমার বাড়ি থেকে সকাল দশটা নাগাদ একটু বাজার করতে গিয়েছিলাম সেই সময়তে আমি বাজারে যাওয়ার সময় রাস্তাতে একটি মোবাইল কুড়িয়ে পেয়েছিলাম যে মোবাইলটি ছোটো ছিলো কিন্তু মোবাইলটি কার আমি সেটা জানতাম না যেহেতু তাই আমি সেই মোবাইলটি নিয়ে আমাদের কমিটি বা আমাদের যেখানে বাড়ি তার হচ্ছে কমিটির কাছে সেই মোবাইলটা আমি জমা করি তারপরে সেই মোবাইলটির খোঁজে কিছু মানুষ আসে এবং তারা সেই মোবাইলটি নিয়ে নিয়ে আমাকে ধন্যবাদ জানায় বা আমাকে বলেন যে মোবাইলটি আমি অনেক দিনই খুঁজছিলাম কিন্তু পায় নি এই মোবাইলটি নিয়ে আমি আজ সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু এই মোবাইলটি আমার পকেটে থাকাকালীন আমার পকেটটি ছেঁড়া বলেই পকেট থেকে পড়ে গেছিলো তার জন্য এই মোবাইলটি আমি খুঁজে পাচ্ছিলাম না এই বলে তারা আমাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়